হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ আমাদের এখান থেকে তো প্রায়শই ঘুরতে যাওয়া হয় তো আপনি কোথায় যেতে চাইছেন বলুন ও পরের মাসেই তো তাহলে বাস ছাড়া হবে তো তাহলে আপনি যাবেন ও আমাদের তো চার পাঁচ দিনের বাজেট থাকে প্রত্যেক চার হাজার কিংবা পাঁচ হাজার টাকা করে পার হেড হ্যাঁ তো আপনি আসুন না দেখে একটা ঠিকঠাক করাও যাবে হুম দেখাটা করলে একটু কথা হলে ঠিকঠাক করা যাবে তাই না হুম ঠিক আছে তাহলে অ্যড্রেসটা আপনাকে আমি পাঠিয়ে দেব সময় করে আচ্ছা হ্যাঁ